হ্যাঁ আমার এলাকায় আমি নতুন ব্যবসা শুরু করতে চাই সেটা হলো ক্যামেরার ব্যবসা কারণ বর্তমানে এর চাহিদা অনেক বেশি মানুষ বিভিন্ন অনুষ্ঠানে এখন ছবি তোলাটা আবশ্যকারী হয়ে উঠেছে সেই কারণে বর্তমানে ক্যামেরার চাহিদাও প্রচুর আমি আমার এলাকায় ক্যামেরার ব্যবসা চালু করতে চাই